আমি হ্যাঁ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলায় বাস করি পশ্চিমবঙ্গ জেলার মধ্যে আমায় ধরুন মাটি নিয়ে ছোটোবেলা থেকে আমাদের একটা ভালোই আগ্রহ ছিলো আমরা মাঠে ঘাটে এখানে ওখানে বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছি এবং স্কুল চলাকালীনও মাঠে ঘাটে খেলাধুলা করেছি সেই মাটিকে যাতে আমরা পশ্চিমবঙ্গের মানে ভালো করে প্রচলন করতে পারি তার জন্য যেটা আমাদের চেষ্টা সেটা তো আমরা করবোই এবং আমরা সব সময় চাইবো যেন আমাদের পশ্চিমবঙ্গের মাটি সব সময় কোনো মানুষের কাজে লাগুক এবং পশ্চিমবঙ্গে যে আমরা বসবাস করছি সেই পশ্চিমবঙ্গের মাটিতে যেন কোনো রকম কোনো দিন দাগ না লাগে এবং আমরা চেষ্টা করবো মানুষ যাতে পশ্চিমবঙ্গের মাটিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এবং পশ্চিমবঙ্গের মাটির হস্তশিল্প এবং মাটির দিয়ে অনেক কারুকর্য তৈরি হয়েছে যা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাটিতে একটা যে আমাদের গন্ধ বা যে মাটির ওপরে যে আমরা আকৃষ্ট হয়ে থাকি সব সময় সেটা পশ্চিমবঙ্গের মাটিতে খুবই ভালো এবং আমরা সবার কাছে এটাই অনুরোধ করবো যে যারা যারা পশ্চিমবঙ্গে বাস করছেন এবং তারা যেন সব সময় পশ্চিমবঙ্গের মাটি নিয়ে অন্ততপক্ষে কিছু একটা ভালো চিন্তা ভাবনা করেন এবং যাতে পশ্চিমবঙ্গ দিনে দিনে আরও অনেক দিকে এগিয়ে চলুক এটাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে নিবেদন করবো